পুরুলিয়া জেলার সাধারণ কিছু সমস্যা হল শিক্ষা স্বাস্থ্য পরিবহন চাষবাদ এই সবের কারণে পুরুলিয়া এক অনুন্নত জেলা বলে পরিচিত পুরুলিয়ায় শিক্ষাব্যবস্থা হচ্ছে অতি নিম্নমানের স্বাস্থ্যব্যবস্থা অতি নিম্নমানের এবং পরিবহন ব্যবস্থাও নিম্নমানের এখানে চাষযোগ্য পরিমাণ খুবই কম কারণ পুরুলিয়া এক মালভূমি এলাকা এখানে সমতল ভূমির খুবই অভাব যে কারণে এখানকার চাষিরা খুব ভালো ফলন করতে পারে না এই জন্য পুরুলিয়া জেলার মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয় নেতাদের কাছে আমাদের যা অনুরোধ সেগুলি হল এখানে শিক্ষাব্যবস্থা উন্নতি করতে হবে স্বাস্থ্যব্যবস্থা উন্নতি করতে হবে পরিবহন ব্যবস্থা উন্নতি করতে হবে এবং চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে হবে যাতে চাষিরা তাদের প্রয়োজনীয় জিনিস চাষবাদ করতে পারে শিক্ষা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে আমাদের পুরুলিয়া জেলা শিক্ষা এখানে অনেক অনুন্নত মানের শিক্ষা ব্যবস্থা এখানে অনেক উন্নত করতে হবে স্বাস্থ্যও একই হাল স্বাস্থ্যব্যবস্থাও এখানে অনুন্নত এখানে সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ এখানে দৈনন্দিন যে সমস্যা সেগুলি এসে এই সুপারস্পেশালিটি হাসপাতালে তাদের দ্রুত সমাধান করতে পারে পরিবহন ব্যবস্থা পুরুলিয়া জেলায় উন্নত করতে হবে তবেই পুরুলিয়া জেলা এক উন্নত জেলা হিসেবে পরিচিতি লাভ করবে তাছাড়া চাষের পরিমাণ এখানে বাড়াতে হবে যথাসম্ভব চাষবাদ চাষযোগ্য জমির পরিমাণ এখানে বাড়াতে হবে নেতাদের কাছে আমাদের এই বিশেষ অনুরোধগুলি আমরা চাই এই অনুরোধগুলি তারা যদি পূরণ করতে পারেন তাহলে পুরুলিয়া জেলা অনেক উন্নত জেলা হিসাবে পরিচিতি লাভ করবে